দীর্ঘ ভ্রমণের জন্য আমি সবসময় মুড়ি বিস্কুট পাঁউরুটি কেক চিঁড়ে ভাজা ইত্যাদি এইসব নিই তার সঙ্গে ছোলা ভাজা বাদাম ভাজা চিঁড়ে ইত্যাদি এইসব বয়ে বয়ে নিয়ে যাই আর আমার যাওয়ার সময়ে খুব কষ্ট হয় তবু আমি সে শক্তিটাকে বজায় রাখি শক্তিটাকে ধরে রাখি এইভাবেই আমি জন্য প্রস্তুত